আমার প্রিয় তারা বলতে তেমনটা কিছু নয় কিন্তু আমি ছোটোবেলায় যখন কার্টুন বা অ্যানিমেস দেখতাম অ্যানিমেশান দেখতাম তখন বিনোদনে টুটতা হুয়া তারা সেই টুটতা হুয়া তারায় বলত যে কোনো উইশ করলে সেটা সত্যি সত্যি হয় এটা আমার এক রকমের দেখতে দেখার খুবই ইয়ে আছে কিন্তু সেটা আমি এখনও অবধি দেখতে পাইনি আমার দেখার খুব ইচ্ছা এবার তাছাড়া তারা গোনা তারা গোনা তো মানুষের পক্ষে অসম্ভব জিনিস তারা পৃথিবী সৌরজগতের মধ্যে এত গ্রহ রয়েছে এত নক্ষত্র রয়েছে সেটা গোনা কি মানে আজীবন গুনলেও শেষ হবে না জীবনেও আর একটা থেকে তারা শুরু করলে আটটা তারায় শেষ করা কী মুখের ব্যাপার এটা তো কোনো সংখ্যামালা না যে গোনা হবে যে গোনা সম্ভব এটা একদম অসম্ভব জিনিস কিন্তু তারা গোনা সত্যি সত্যিই খুবই ভালো জিনিস বোঝা যায় যে কোন গ্রহ কোন নক্ষত্র কোথায় অবস্থিত কীভাবে রয়েছে এবং আকাশের দিকে তাকিয়ে সঠিক সময়ে তারা গোনার সময় হলো গিয়ে রাত্রেবেলা সন্ধ্যেবেলা এবার সেই সময় তারা স্পষ্ট থাকে কিন্তু অনেক সময় দেখা গেছে বর্ষাকালে বর্ষাকালে মেঘ থাকার কারণে তারা গোনা যায় না তারা দেখাও যায় না প্রায় সময় মেঘে ঢেকে থাকে কিন্তু শীতকাল গ্রীষ্মকাল এই সময় তারাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আকাশে সেই সময় তারা গোনা যায় তারাগুলো দেখতে খুবই সুন্দর লাগে অনেকে দেখে যে ধ্রুবতারা হয় শুক্র তারা হয় অনেক ধরনের তারা হয়ে থাকে বিভিন্ন বুধ গ্রহ আমরা যে দূরে যে যে গ্রহগুলি সেই কারা সেই গ্রহগুলোই তারা হিসাবে অবস্থান করে থাকে বিভিন্ন গ্রহাণুপুঞ্জ রয়েছে ধূমকেতু রয়েছে এইগুলোকেই আমরা অনেক সময় তারা মনে করে থাকি তারা দেখতে খুবই সুন্দর হয় অনেক সময় তারাটা বড় সাইজের হয়ে থাকে ছোটো সাইজের হয়ে থাকে অনেক সময় তারা জ্বলজ্বল করে এবং অনেক সময় দেখা গেছে চাঁদের নীচে তারা অবস্থান করে থাকে এটা একটি সত্যি ভৌগোলিক একটা কারণ এবং এই কারণে যদি জানা সম্পর্কে পড়াশোনা করা খুবই ভালো ব্যাপার